হ্যাঁ আমি বলতে পারি কীভাবে হাত পাম্প কাজ করে কেননা আমার বাড়ির পাশেই একটি হাত পাম্প রয়েছে আর সেই হাত পাম্প ধরেই গ্রামের মানুষেরা জল নিয়ে যায় এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ওই হাত পাম্পের সাহায্যেই জল দিয়ে পাম্প করে করে জল তোলা হয় আর সেই জল প্রত্যেক মানুষের তৃষ্ণা নিবারণ করে আমার গ্রামে সেরকম কোনো জলের ব্যবস্থা নেই ওই হাত পাম্পটিই একমাত্র ভরসা আর ওই হাত পাম্পটি গ্রীষ্মকালে খুবই অসুবিধা করে কেননা ওখানের জল শুকিয়ে যায় জলের লেয়ার নিচে দিকে নেমে যায় সেই কারণে হাত পাম্প একবার টেপাতে আসে না বারবার টেপার পর জল অনেকক্ষণ পর বেরিয়ে আসে এতে সবারি যে জলের প্রয়োজন মেটে তা নয় কিন্তু আমাদের এখানে যেহেতু জলের কোনো রকম সুবিধা নেই সেই কারণে মানুষ ওই হাত পাম্পটাকেই ব্যবহার করে থাকে অনেকবার টেপার পর জল পড়ে তবুও তো জল ভর্তি হয় আর মানুষের তৃষ্ণা মেটায় তবে যদি একটা সচ্ছল পাম্প থাকত তাহলে খুব ভালো হতো গ্রামের দিকে হাত পাম্পে জল তোলা খুবই মানুষের কষ্ট সাধ্য মানুষ অনেক পরিশ্রম করে জল তোলে বিশেষ করে গ্রীষ্মকালে জল একদমই শুকিয়ে যায় জল আসতেই চায় না টেপার উপর টেপা করতে করতে তারপর অল্প জল বেরোয় কখনো বেরোয় আবার কখনো বেরোয় না